আমার বাড়ির পিছনে একটা পোলট্রি ফার্ম আছে তো আমি লক্ষ্য করেছি যে সেই পোলট্রি পোলট্রি ফার্মে পোলট্রি পোলট্রিদের পোলট্রিরা সুস্থ আমি আমি মানুষকে টিপস দিতে পারি যে এই পোলট্রি ফার্ম থেকে পোলট্রি ইয়ে করে সংগ্রহ করলে কোনওরকম শারীরিক ইয়ে হবে না কারণ আমি দেখেছি যে সে সেই পোলট্রি ফার্মের পোলট্রিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয় টিকা দেওয়া হয় তো আমি মানুষকে বলতে পারি যে সেই পোলট্রির পাশাপাশি থাকলে কোনও মানুষ কোনও রোগাক্রান্ত হবে না কারণ সে পোলট্রিগুলো তো সুস্থ স্বাভাবিক আছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয় টিকা দেওয়া হয় তাদেরকে নিয়মিত খাবার খাওয়ানো হয় তাদের নিয়মিত পরিচর্যা করানো হয় তাদেরকে পরিষ্কারভাবে তাদের থাকার জায়গাকে পরিষ্কার করা হয় তো আমার মনে হয় যে এই পোলট্রি ফার্মের পাশাপাশি থাকলে কোনও রোগ ছড়াবে না কারণ সেই পোলট্রি ফার্মটা তো পরিষ্কার পরিচ্ছন্নভাবেই আছে বা পোলট্রিদেরও নিয়মিত সবকিছু নিয়মিত পালন হচ্ছে পোলট্রি ফার্মে পোলট্রিদের উপর বলতে আমার মনে হয় যে এটা কোনও এটার উপর থেকে কোনও রোগ ছড়াতে পারে না এটা এ ব্যাপারে আমি নিশ্চিত